পশুপালনের ক্ষেত্রে কিছু কিছু ভাইরাস গটিত রোগ এমনি নানাারকম রোগ সৃষ্টি হয় যেমন আমাদের সিজনে সিজনে দেখি গরুর পায়ে আওসা জাতীয় একটি ঘা হয় দিলে পশুটি প্রায় অচল হয়ে যায় চলতে পারে না তার চিকিৎসার মাধ্যমে সাজানো যায় হুম এরপরেও ওয়েদার ব্যাপার নিয়ে পশুদের ওয়েদারে ঠান্ডা লেগে গেলে বাংলাতে গলা কাটা হিসাবে একটি খুব রোগ হয় যা বলো সর্নিপাত সেই সন্নিপাত হয়ে গেলে গরুকে বর্তমান যুগে কিছু কিছু ক্ষেত্রে টেকানো যাচ্ছে আগের কিছু টেকানোই যেত না এ তখন ওষুধেই থাকে না এখন বর্তমান যুগে এখন একটি রোগ বেড়িয়েছে যা হচ্ছে সেটি পক্স সেই পক্স চিকেন গুটি বসন্ত নানাারকম সিম্পটম দেখা যায় এদের হুম যেমন গায়ে ফচকা ফুচকা দাগ খাবার বন্ধ হয়ে যায় আবার সে ফোসকা পরে ফেটে ঘায়ের আঁকার সৃষ্টি করে এইসব রোগ নানাারকম ইনফেকশান দ্বারা তৈরি হয়ে থাকে সেই সব রোগকে বর্তমান যুগে চিকিৎসার মাধ্যমে কিছুটা হলেও প্রতিহত করা যাচ্ছে এইসব রোগকে আগে থেকেই চিকিৎসার জন্য কিছু কিছু ভ্যাকসিন উঠেছে সেই ভ্যাকসিন দিলে নানাারকম অ্যান্টিবায়োটিক ওষুধ তার মাধ্যমে অনেকটাই সুস্থ পরিবেশ ওষুধের সুচিকিৎসা করা যাচ্ছে